হ্যাঁ বলছিলাম আমাদের স্কুলে অপূর্ব নামে একটি ছেলে এত নাম্বার কম পেয়েছে ওর গার্জেন এসেছে ওটা কী সমস্যা কিছু করা যাবে ওর সমস্যার জন্যে বলছে পিছিয়ে আছে কী সমস্যা পারিবারিক সমস্যা ওই জন্যে ও ওই জন্য বলছি যে একটা সবাই মিলে বসে ওটা ছেলেটাকে যে কী করলে হয় করে দেয়া হবে সমস্যার সমাধান কিছু কিছু বিষয় নাম্বার কম পেয়েছে কিছু কিছু বিষয় অঙ্ক ইংলিশ সামনে মাধ্যমিক পরীক্ষা এসে গেছে ওই জন্য আমরা ওটা নিয়ে চিন্তা করছি ওর গার্জেনও চিন্তা কচ্ছে ঠিক আছে তাহলে ওর গার্জেনকে আমি স্কুলে আসতে জানাচ্ছি তাহালে রাখছি স্কুলে যে আসুক এসে কথাবার্তা হবে রাখলাম ঠিক আছে রাখলাম